আমার আমাদের ঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন গ্যাস সিলিন্ডার মিক্সি মাইক্রোওভেন আরো ইত্যাদি অনেক আছে বৈদ্যুতিক এর পুরোনো দিনের থেকে আ আমাদের কাকিমা তারপর আমাদের জেঠিমা দিদা এদের কাছ থেকে বিভিন্ন যন্ত্রপাতি আগে যেমন ছিল শিলনোড়া হামানদিস্তা ওরা হাতের সাহায্যে